আমাদের গ্রামের এর এরকম অনেক ঐতিহাসিক ঘটনা আছে আমাদের গ্রামে দুটি পরিবার থাকতো যাদের প্রচুর ঝগড়া ঝাঁটি ঝামেলা হতো ও কিন্তু তারা তবুও একসাথে থাকতো ও একদিন প্রচুর ঝামেলা হওয়ার কারণে এ তাদেরকে গাঁয়ের বড়রা আর দুই ভাগে ভাগ করে দেয় এই অন্য জায়গায় পাঠিয়ে দেয় আয় এবং অং তারা সেখানে এ সুখে শান্তিতে বসবাস করে এ আমাদের গ্রামের পাশে এর একটি বাড়িতে এই গ্রামের পাশে একটি বাড়িতে এ তারা আর পুড়ে যায় এবং অং শোনা যায় আয় সেখানে এ ভূতের উৎপাত ছিল ও আগেকার দিনের মানুষেরা আ সেখানে এ ভূত দেখেছে এবং তারা বলেন এন যে এ সেখানে ভূত আছে যেই এই পরিবার দুটোকে আলাদা করা হয় অয় তাদের মধ্যে কেউ একজন নাকি ই পুড়ে মারা গিয়েছিল যার কারণে এ ওখানে এ ভূতের বসবাস তাই ই সেই বাড়ির দিকে এ কেউ কোনও গ্রামবাসী ই যেতে চায় না সেখানের এর এইসব ঐতিহাসিক ঘটনাই শোনা যায় আয় আরও কিছু শোনা যায় আগেকার দিনের মানুষেরা এসবে বিশ্বাস করতো এবং অং আগেকার দিনে এর যেমন আগেকার দিনের যেমন ওই সব রকমের সবজি টবজি চাষ হতো এবং অং সেখানে এ সেই সবজি তুলে এ টাটকা খাবার খাওয়া হতো এবং সেখানে এ সেখানে অনেক রকমের এর ভেষজ ওষুধ ওদ পাওয়া যেতো ও এবং সেই দিয়ে চিকিৎসা করা হতো